হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও কী মাংস নেবেন মুরগীর মাংস না মুরগীর মাংস তো ও ব্রয়লার তো এখন আপনাদের আমাদের এখন রেট যাচ্ছে এখন একশোয় ওই দুশো কুড়ি টাকা করে কেজি ঠিক আছে আপনার লোক কতোটা তালে ডেড়শো গ্রাম করে হিসেব করুন ডেড়শো গ্রাম করে পার হেড হিসেব করে যেটা হবে সেটা মানে আপনার ওই ধরুন ডেড়শো লোক তো দেড়শো লোকে আপনার ওরকম পঁয়তিরিশ কেজি মতন মাংস লাগবে পঁয়ত্রিশ কেজি মতন মাংস নিলে আপনার হয়ে যাবে কেটে দিতে হবে না আপনি কেটে নেবেন আচ্ছা কেটে দিলে ভালো হয় কাটা নিলে কিন্তু আলাদা কাটার চার্জটা আপনাকে আলাদা দিতে হবে মানে আমরা তো কাটার চার্জ আমরা দেখে আপনাকে সে একটু কমসম করে করে দেবোখন এমনি খুচরো কাস্টোমারের যা নেই তাতো আর নেবো না আপনি যেহেতু বেশি নেবেন আমরা এ করে দেবো তবে ওই দিন সকালবেলা আমাদের কাছে যে ইয়ে পাঠাবেন ওই একটা বাড়ি থেকে আপনাদের অনুষ্ঠান বাড়ির যে ডেকগুলো হয় না ডেক পাঠিয়ে দেবেন

ডেকটা পাঠালে তাহলে তাহলে আপনার সুবিধা হবে তাহলে আমরা কেটে ওইটায় করে রেডি করে রাখবো আপনারা এসে ওজন দেখে নিয়ে যাবেন তবে আপনি আস্ত নেবেন না কাটা নেবেন

মানে সলিড আপনার পঁয়ত্রিশ কেজি লাগবে ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে টাকা আর কীভাবে দেবেন অনলাইনে ঠিক আছে এই লাইন এই নাম্বারে আমাদের ফোন পে আছে এটা দিয়ে যাবেন ঠিক আছে দিয়ে অ্যাডভান্স করে দেবেন তালেই হবে ঠিক আছে রাখলাম